হ্যাঁ আমি আপনারই দলের একজন সদস্য বলছি আর কি গ্রামের ভালো আছেন হ্যাঁ আমার নাম মৌমিতা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আপনাদের ওখানে সব ঠিক ঠাক তো

ওই জন্যে হুম হুম ওই জন্যেই জিজ্ঞাসা করছি আর কি সব ওই দিককার ঠিক ঠাক তো আসলে ব্যাপারটা হচ্ছে আমার তো ওদিকে যাওয়াও হয় নি আমি আর কি এদিকে একটু মেয়ের বাড়ি এসেছি আর কি কাজেই ওখানের খোঁজ খবর নেওয়া হচ্ছে না আর আসল কথায় আসা যাক সেই প্রোজেক্টের ব্যাপারে বলতে চাই আর কি যে আপনাদের হুম হুম হুম হুম আমাদের যে প্রোজেক্টটা হচ্ছে আর কি এটা একটু আলোচনা সভা হুম হুম হুম সেদিনে আলোচনা সভা হলো কিন্তু আমি কাজের সূত্রে যেতে পারি নি আর কি তো আমি সেই বিষয়ে জানছি আর কি যে নেক্সট ডেট কবে কি করছেন বা কি ভেবেছেন আপনারা আচ্ছা আচ্ছা হুম হ্যাঁ তো এবারে আমি বলছি তাহলে নেক্সট ডেটটা কি সামনা সামনি পাওয়া যাবে মানে আপনাদের আলোচনা সভাটা মানে কবে কি হবে আর কি আমার মনে হয় আসলে দেখুন আমিও দলের একজন তাই আমি মনে করি আমারও মতামতটা দরকার কাজেই হুম হুম হুম ওখানে গ্রামের সবাই যাবে তো না কি

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

সবাই তো আগ্রহী দেখায় আর আমিও তো চাই যে কাজটা সফলভাবে হোক তাই আর কি ফোন করছিলাম আপনাকে অসময়ে বিরক্ত করলাম

হ্যাঁ আমরা যাবো আর শুনুন না বলছি ধরুন আপনার যদি সবাইকে বলতে অসুবিধা হয় তাহলে আমি কি আপনার সাথে এমনি ব্যক্তিগতভাবে দেখা করতে পারি না ওটার কোনো প্রয়োজন নেই হুম হুম হুম না আসলে আমি একটু কিন্তু বোধ করছি আপনার মূল্যবান সময় বুঝতেই তো পারছেন আচ্ছা আচ্ছা হুম হুম হুম হুম হ্যাঁ হ্যাঁ খুব উপকার হয় আসলে আমরা তো সকলেই চাই প্রোজেক্টটা ঠিকঠাকভাবে হয়ে যাক

আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ হুম হুম হুম